হ্যালো হ্যাঁ আমি অনন্যা কমপ্লেক্স থেকে বলছি তো আমাদের এখানে যে মানে হাউজিং কমপ্লেক্সটা রয়েছে তার সেখানে মানে জলের লাইনে খুব প্রবলেম হচ্ছে পাইপলাইনগুলো খুব ফেটে ফেটে গেছে তো মাঝে মাঝেই ফেটে যাচ্ছে আর জল লিক হয়ে যাচ্ছে তো আমরা ভালো মতো জল পাচ্ছি না তো আপনি যদি এসে একটু দেখেন যে কোথায় কি প্রবলেম আছে কারণ আমাদের গোটা লাইনটাই মনে হচ্ছে ঠিক করতে হবে যতটা মানে জায়গা আছে সবটার তো আপনি যদি আসেন একটু দেখেন তাহলে আমার ভালো হয় একটু কারণ কেউ সবাইকেই বলছি কেউ আর কোনও কিছু ইয়ে করছে না গ্রাহ্য করছে না তো আমিই বাধ্য হয়ে আপনাকে ফোন করলাম আপনি কবে আসবেন একটু বলবেন হ্যাঁ হ্যাঁ মানে লিক করছে মানে অনেকগুলো জায়গা থেকেই লিক মানে করছে দেখা যাচ্ছে কিন্তু এবার না না না না একদম উপরে যে ট্যাঙ্কি বসানো আছে সেই ট্যাঙ্কির যে লাইনটা সে লাইনটাতে আসলে পয়েন্টগুলোতে মাঝে মাঝে মানে ইয়ে হয়ে গেছে পাইপটা পুরোনো হয়ে গেছে এবার সেখানে জং ধরে গেছে বলে হয়ত লিক হচ্ছে বা কিছু কারণ জল গড়িয়ে পড়তে দেখা দেখতে পাচ্ছি কোন লিকটা বুঝতে পারছিনা যে কোথায় মানে হয়েছে ওই জন্যই বলছি যে যদি না দেখেন বুঝতে পারবেন না তো একবার আসলে ভালো হত বিকেলে গেলে হবেনা আমাদের ধরুন দেখুন আমাদের জল আসে সকালে দশটার মধ্যে সকালে জলটা আসে ঠিক আছে এবার জল আসার আগে যদি ওটা ঠিক হোক করে পাইপটা চেঞ্জ করে নেওয়া যায় তাহলে সুবিধা হবে তারপর জল এলে আমরা সেটা বুঝতে পারবো যে ঠিক হয়েছে কি হয়নি তো সেই জন্য আপনি আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা বিকেলে দেখুন কাল সকালে হলে ঠিক আছে বিকেলে হবে না কারণ বিকেলে হয় তো ওই যে বললাম ট্যাঙ্কির জল তো মানে ভর্তি থাকে তখন তো ধরুন করা মুশকিলই পাইপ খুলে আপনাকে করতে হবে তাহলে আপনি এক কাজ করুন আপনি কাল সকালে যদি আসেন আচ্ছা আচ্ছা তাহলে দেখুন তাই না আমাদের আসলে কাজটা খুবই দরকার তাড়াতাড়ি করার তো আপনি যদি দেখুন যদি ওরকম ভাবে যেমন বলছেন করতে পারেন তাহলে তো আজকে আসলেও সবচেয়ে ভালো হয় আপনি চলে আসতে পারেন বিকেলের দিকে হ্যাঁ এমনি বাকি ঘরের ভেতরের যে লাইনগুলো রয়েছে ফ্ল্যাটের ভেতরের লাইনগুলো ঠিকই আছে শুধু এই মেন পাইপটাই গন্ডগোল করছে মেন থেকেই জল লিক না আমি কাউকে দেখিনি দেখাইনি আমি জাস্ট আপনার নাম্বরটা পেলাম আপনাকে ফোন করলাম এই এখানকার সিকিউরিটি থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সেটাই করি হালকা ফ্লো দিয়েই চালাই আপনি তাহলে এক কাজ করুন হ্যাঁ আপনি তাহলে এক কাজ করুন আপনি কালই তাহলে আসুন সকালের দিকে আচ্ছা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ